আমি বেশিরভাগ টাইম বাংলা ভাষাতেই খবর দেখি এবং কিছু কিছু সময় আমি হিন্দি ভাষাতেও খবর দেখে থাকি আমার এলাকায় আমার এলাকায় স্থানীয় ভাষার জন্য একটি সংবাদমাধ্যমও রয়েছে যেই সংবাদমাধ্যমটি যেরকম ধরণের কাজ করে থাকে সেটি হলো আমাদের এখানে স্কুলের কোনো ত্রুটি রাস্তার কোনো ত্রুটি বা এরকম ধরনের সরকারের যে সমস্ত জিনিসগুলো থেকে থাকে সেই জিনিসগুলোর ওপর সেই জিনিসগুলোর উপর সরকারের সরকারের সামনে তুলে ধরে সরকারের সামনে তুলে ধরে